কোনো পাখির দেখার সময় সরঞ্জাম দূরবীন স্পোর্টিং স্কোপ সেটা মনে হয় না এখন দরকার হয় আমি তো সঠিক বলতে পারবো না সেইভাবে ফটোগ্রাফি করা হয় না কিন্তু এখন ক্যামেরার লেন্স বা ফোটো ফোনের লেন্স যেগুলো ইউজ হয় সেগুলোতে দূরবীন্স বা স্পোর্টিংস্কোপের কাজ করে দেয় তো সে ক্ষেত্রে ছোটো পাখি হামিংবার্ডের ক্ষেত্রে বা কোনো আরও ছোটো পাখি যদি থাকে আমাদের পশ্চিমবঙ্গে বা বাইরে কোথাও ঘুরতে গেলে দেখা পাই সে ক্ষেত্রে মনে হয় ফোনের লেন্স বা ক্যামেরার লেন্সে কাজ হয়ে যায় সে ক্ষেত্রে আলাদা দূরবীন বা স্পোর্টিং স্কোপ ব্যবহার করার জন্য প্রয়োজন হয় না